হ্যাঁ বলুন কী অসুবিধা আচ্ছা বুকের কোন দিকটা কখন থেকে গ্যাসের ব্যাথা নয় তো গ্যাসের ওষুধ খেয়েছিলে হাই প্রেশার আছে আগে কোনো কোনো ডাক্তার দেখিয়েছিলে এই বিষয়ে কোনো ওষুধ খেয়েছিলে আগে কখনও এরকম ধরনের যন্তণা হয়েছে কি শুকনো খাবার খেয়ে দেখো বেশি করে জল খেয়েছো হ্যাঁ বেশি করে জল খাও আর একটু বেশি করে গরম জল খাও খেয়ে দেখো ও ঠিক আছে খুব বেশি ব্যাথা হলে হসপিটালে চলে আসো হ্যাঁ আমাদের হসপিটাল সবসময় খোলা আছে তা অনেকটা দূরত্ব কি বাড়িটা তাহলে হ্যাঁ হ্যাঁ ওষুধে ওষুদও পাবে ডাক্তারও পাবে একটু গাড়ি ভা একটা বুক করে চলে আসো না না হ্যাঁ সবসময় খোলা আছে বন্ধ থাকবে না হ্যাঁ হ্যাঁ ডাক্তার থাকবে আজকে চলে আসো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে